হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি ডাক্তারবাবু বলছি ওই মানে আমার পেটে মাঝে মাঝে ওই ব্যথা করছে আর কি মাঝে সাঝে করছে আর কি দিয়ে আবার মাঝে মাঝে রাতের দিকে বেশি হচ্ছে আর কি দিয়ে ওই প্রবলেমটা মানে অ্যাকচুয়ালি মানে ওই ইয়ে পেটে গ্যাস হয়েছে মানে খাবার ঠিকঠাক হজম হচ্ছে না আর কি হ্যাঁ ওই ব্যাপার না লুচি হয় না মানে ঠিকঠাক মানে খাবার হজম হচ্ছে না আর কি মানে বাতকর্মটা বেশি হচ্ছে আর কি দাবি আপনাদের হ্যাঁ দেখাতাম ওওঃ

আমি এই বর্ধমানেই থাকি ওঃ তাহলে কী কী কী কী বার বসা হয় ও সোম বুধ আর শুক্র ও বুঝতে আর আর ফি এর ব্যাপারটা একটু আর কম সম কিছুটা কম সম হতো না একটু ও আর আপনি কোনো মেডিকেল ফেডিকেল টেস্ট করাতে হবে নাকি আঃ কমসমের মধ্যে হয়ে যাবে আঃ আর মোটামুটি তাও রোগটা সারাতে সারাতে কত টাইম লাগবে কত ওঃ বুঝতে পারলাম অ্যাকচুয়াল সমস্যাটা ওটা কী কী কী ধরনের সমস্যা আছে ওটা কোথা সমস্যাটা হচ্ছে ও না মাথা ধরা হচ্ছে না মানে একটু মানে দুর্বল দুর্বল ভাব লাগছে আর কি ঠিকঠাক খাবার মানে ঠিকঠাক খেলে হজম হচ্ছে না আর কি এগুলো এগুলো মাঝে মাঝে হয় আর কি তার মধ্যে আর কি ওই তোমার ঠিকঠাক খিদে হচ্ছে না আর কি খিদে কমে গেছে এটা মোটামুটি মাসখানেক ধরে চলছে না আগে ডাক্তার দেখাইনি হ্যাঁ এটা প্রথম দেখাচ্ছি এই যে আমদের রুমে একজন এম এস আছে তার কাছে দেখাই তার কাছে ওষুধ খাচ্ছিল

তাহলে তাহলে কী কী বার বসেন ও ওই ইয়ে কটা থেকে কটা পর্যন্ত ওঃ ঠিক আছে